হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলা করে না কারণ হলো ছোটো থেকেই যখন বাচ্চারা কাঁদতে শুরু করে তখন তার বাবা মা কী করে যে তার হাতে মোবাইল ধরিয়ে দেয় আর মোবাইলে চালিয়ে দেয় কার্টুন আর সেইটাই তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তাদের যখন আট বছর ন বছর হয় তখন তারা আর খেলতে যায় না কারণ তারা মোবাইলে আসক্ত হয়ে যায় মোবাইল বা টিভি এইসবে তারা আসক্ত হয়ে যায় আগেকার দিনের বাচ্চারা তারা যেরকম মাঠে খেলতো এখনকার দিনের বাচ্চারা আর মাঠে খেলে না তার কারণ হলো মোবাইল বা টিভি আর মোবাইল টিভি যখন তাদেরকে না দেওয়া হয় তখন তারা খুব কান্নাকাটি করে তার কারণ তার তার সেটা দায়ী হলো তার বাবা মা কারণ ছোটো থেকে তাদেরকে ওই জিনিসটা অভ্যাস করে দেয় তাই তাদের কারণ হলো তাদের বাবা মা আর বাচ্চাদের আরও উনমুগ্ধ করতে হবে মাঠে যাওয়ার জন্য তার কারণ হলো খেলাধুলা শরীরের পক্ষে খুবই ভালো আর খেলাধুলা করলে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আর না খেললে আর খেলাধুলা না করলে মানুষ আরও ঘরে বসে বসে একটু মোটা হয়ে যায় তার কারণ তাদের আর বাইরে বেরাতে ভালো লাগে না সারাক্ষণ ঘরকুনো হয়ে যায় ওই জন্য মাঠে যাওয়াটা ভালো খেলাধুলা করাটা ভালো আর মোবাইলে আর টিভিতে আমাদের চোখে সমস্যা হতে পারে ওই জন্য যতটা পারবো আমরা মোবাইল আর টিভিটাকে অ্যাভয়েড করে চলবো আর মোবাইল বা টিভি এই দুটোই হলো আমাদের জীবনের সবথেকে খারাপ কারণ মোবাইল দেখে দেখে আমাদের জিনারেশে এখন বেশিরভাগ বাচ্চাদেরই এখন চোখে চশমা এসে গেছে ওই জন্য মোবাইলটা আর টিভিটা যতটা আমরা মানে গ্যাপ করতে পারবো ততটাই আমাদের শরীরে খুবই ভালো আর সব সময় মাঠে যাওয়াটা উচিত সব সময় না হলেও দিনে একবার মাঠে যাওয়াটা উচিত আর বাচ্চারা তোমরা সব মাঠে গিয়ে খেলো আমিও চাই ঠিক আছে